আমি মার্শাল আর্টের জন্য অনুপ্রানিত হয়েছিলাম বলতে গেলে ব্রুসলি জ্যাকি চ্যান এদেরকে দেখে এছাড়াও যার কথা বললে তিনি হচ্ছেন আমার শিক্ষক যিনি আমাকে মার্শাল আর্ট শিখিয়েছেন তিনি আমার প্রতিবেশী ছিলেন ছোটবেলায় তাকে দেখতাম তিনি তার বাড়ির ছাদের মধ্যে তার কিছু জন স্টুডেন্টকে নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন সেটা দেখে আমারও একটা মনে ইচ্ছে জেগে ছিল যে আমিও এই প্রশিক্ষণটা নেবো তথাপি আমি ওনার কাছে যাই প্রশিক্ষণ নেওয়ার কথা বলি এবং উনিও আমার কথাতে রাজি হয়ে আমাকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন বেশ কিছু দিন ধরে আমি প্রশিক্ষণ নি কিন্তু সেই টাইমে আমার মনে হয়েছে যে আমি পারবো না কারণ জিনিসটা আমার কাছে পুরোটাই মনে হয়েছিল কঠিন কিন্তু ওনার জন্য ওনার যে চেষ্টা এবং ওনার যে অনুপ্রেরণা সেটাই আমাকে প্রভাবিত করেছে তার জন্য আজকে আমি মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন হতে পেরেছি